বাংলা ভাষা বিভিন্নভাবে প্রভাভিত হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আমরা এখন ইংরিজি ভাষাগুলো এমনভাবে ব্যবহার করে ফেলি যেন সেগুলো এখন বাংলায় হয়ে দাঁড়িয়েছে এছাড়াও বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আমরা জাপানি ভাষা ব্যবহার করি সংস্কৃত ভাষা ব্যবহার করি এবং বিদেশি কিছু ভাষাও ব্যবহার করি ফেলি বাংলা ভাষায় কথা বলতে গিয়ে কিছু মানুষ হয়তো জানেন না যে সেগুলো বিদেশি ভাষা জাপানি ভাষা কোনটা কোনটা সংস্কৃত ভাষা সেইভাবে এই ক্ষেত্রে বাংলা ভাষা প্রভাবিত হচ্ছে এছাড়াও যদি সংস্কৃতির কথা বলি সংস্কৃতিতে তা বলতে গেলে এখনকার মানুষ সংস্কৃতি হয়তো ভুলেই গেছে কিছুজন গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে না বিভিন্ন রকম ভাবভঙ্গি দেখায় এভাবে বাংলা ভাষা এবং সংস্কৃতি বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে